হ্যাঁ আমার পাঁচটি তারিখের কথা মনে আছে যেমন শূন্য চার শূন্য দুই দুই শূন্য শূন্য এক শূন্য পাঁচ শূন্য চার দুই শূন্য শূন্য চার এক পাঁচ বারো দুই শূন্য দুই এক এক তিন শূন্য দুই দুই শূন্য এক দুই শূন্য ছয় এক শূন্য দুই শূন্য শূন্য পাঁচ এই পাঁচটি তারিখের কথা আমার মনে আছে এবং মনে থাকবে